আমি দেখে দেখার চেষ্টা করেছিলাম লক্ষ্মী প্যাঁচা আমার মাসির বাড়ির মানে এলাকায় যেখানে লক্ষ্মী প্যাঁচা প্রায়ই দেখা যেত তাই জন্য আমি চেষ্টা করেছিলাম সেই লক্ষ্মী প্যাঁচা দেখার কিন্তু যখন আমি আমার বোন যখন দেখতে গেছিলাম তখন আমার বোন মানে এমনভাবে হঠাৎ চিলিয়ে উঠেছিলো যখন আমার সবার মাসির বাড়ির সবাই ওখানে আশেপাশে এলাকার সবাই ভেবে নিয়েছিলো যে আমরা চোর কিন্তু তারপরে যখন আমাদেরকে ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় যে তোমরা কেন চুরি করতে এসেছো ওই এলাকায় কী করছো তখন আমি উত্তর দিয়েছিলাম যে আমি লক্ষ্মী প্যাঁচা দেখতে এসেছিলাম আমরা চোর নই আর লক্ষ্মী প্যাঁচা আমরা জানি যে লক্ষ্মী প্যাঁচা দেখলে আর মানে অনেক মানে ধন টাকা পয়সা হয় তা যে দেখে তার ভাগ্য খুলে যায় সেই আশায় আমরা লক্ষ্মী প্যাঁচা দেখতে গিয়েছিলাম আর যদি বলেন এটাই আমার অভিজ্ঞতা আর চেষ্টা এটাই আর আমি আরে এক ধরনের পাখি দেখেছিলাম তখন আমি আর বোন ঘুমাচ্ছিলাম একসাথে ঘুমাচ্ছিলাম আর তখন আমরা অনেকটা চেঁচামেচির আওয়াজ পাই যেটা আমাদের সম্ভবত ঘরের মেঝের উপরের দিকে যেখানে আমাদের পাখা লাইট যেমন মানে বাড়ির চাল বা ছাদের উপরের দিকে তখন আম আমি লাইট মারতেই দেখি আমার ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়েই দেখি যে ওখানে কয়েকটা চামচিকি ঘুরে বেড়াচ্ছে এবার তখন আমি বাবা মাকে ডাকি এবং বাবা মা বলে যে হ্যাঁ হ্যাঁ ওইটা তো চামচিকি পাখি হ্যাঁ ঠ বাবা দেখো ওটা তো রক্ত খায় ওদেরকে তারাও তারাও আমি বলেছিলাম কিন্তু যখন বাবা তাড়িয়ে দিল লাইট টাইট জ্বালিয়ে তখন বাবা বললো যে এত ভয় পাওয়ার কী আছে আমি আমি যখন সিনেমা দেখেছিলাম সিনেমাতে যে ভূতের কিছু কিছু সিনেমা আছে মুভি যেগুলোতে দেখাচ্ছিলো যে চামচিকি পাখি রক্ত চুষে চুষে খায় তা সেই ভয়েই আমি সেই পাখি বাবা মাাকে তাড়াতে বলেছিলাম এটাই হলো জাস্ট অভিজ্ঞতা আর কিছু না